হুম হ্যালো হুম কালকে অতো মানে রোজ দশটা সাড়ে দশটার সময় বার হলে শান্তিনিকেতন পৌঁছানোটা একটু ইয়ে হয়ে যাবে সেই তখন তোমরা ভালোভাবে ঘুরতেও পারবেন না ওই জন্যে বেরলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো স্মৃতিগুলো আছে তারপর পাশে আজকাল একটা বাগানও খুলেছে মানে তারপর পার্ক তারপর অনেক কিছু জিনিসও আছে মেলার মতন একটা পাশে একটা আজকাল বসে শুনছি তো আর অনেক কিছু স্মৃতিগুলোই তো আপনার সবচেয়ে বেশি বিখ্যাত জিনিস তো শুধু যাবে আর আর ফিরে আসবে কি না ও দু হাজার টাকা লাগবে টোটাল কম মানে কী হচ্ছে আজকাল তো তেলের দামটা আসলে বেড়ে যাচ্ছে না বেড়ে গিয়েছে তাই একটু মানে অনেক বেশি হয়ে গিয়েছে ভাড়াটা নাহলে কী কমাব আজকাল তোমাকে তো বলে দিলাম তাও তুমি এত বলছ তখন দুশো টাকা কম দেবে আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এসে যাব তোমরা একটু জলদি রেডি হয়ে থাকবে কারণ যদি জলদি না রেডি হয়ে থাকো তাহলে ঠিক মতো পৌঁছতে না পারব তাহলে তোমাদের অসুবিধা হবে ঘোরাফেরা করাটা একটু অসুবিধায় পড়ে যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে সকাল কটা তাহলে তা একবার বলো পারফেক্টলি ওখানে মানে এবেলা আসতে গেলে একটু জন আছে না বন জঙ্গল তাই একটু মানে জলদি একটু বার হওয়াটাই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে কালকে আমি ছটার ধারে পৌঁছিয়ে যাব একটু ভালোভাবে রেডি থাকবেন ঠিক আছে ঠিক আছে রাখছি কালকে